আমি ভ্রমণের সময় সবচেয়ে সুবিধার্থে ব্যবহার করি যেমন সাইকেল বাইক টোটো অটো স্কুটি ইত্যাদি আর হ্যাঁ আমরা যেহেতু ডুয়ার্সে বসবাস করি সেই সূত্রে আমাদের এখানে রাজাভাতখাওয়া ডিমা আমার খুব স্মরণীয় কারণ সেখানে আমরা সবুজ অরণ্যে বেড়াতে যাই সেখানে গিয়ে চা খাওয়া মোমো খাওয়া ইত্যাদি খুবই স্মরণীয় স্মৃতি